পশ্চিমবঙ্গের লোকেরা খেতে ভীষণ ভালোবাসে সেইজন্য যেখানে যা পাওয়া যায় সব পশ্চিমবঙ্গে পাওয়া যায় আপনি দার্জিলিংয়ের মোমো বলুন সেও পাবেন আবার সাউথের আমাদের দক্ষিণের যদি নানান রকম ইডলি দোসা ওখানকার যে যে খাবার সমস্ত কিছু পাবেন এরকম অনেক জায়গা আছে কলকাতায় যেখানে নাকি শুধু সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায় লাইনের পর লাইন দোকান আছে সেখানে তাছাড়া আমাদের কলকাতায় কেসি দাসের রসগোল্লা সবার চেনা সবাই খুব বিখ্যাত তারপর বাঞ্ছারাম আছে তাছাড়া শ্যামবাজারে গোলবাড়ির পরোটা মাংস সবাই যায় প্রচণ্ড বিখ্যাত কফি হাউজ আছে কফি হাউজের তো একটা ঐতিহ্য আছে একটা পুরনো ইতিহাস আছে সেটা আমরা সবাই জানি আর তাছাড়া নিউ মার্কেট নিউ মার্কেটে তো সমস্ত জিনিস পাওয়া যায় কথায় আছে যে বাঘের নখও নিউ মার্কেটে পাওয়া যায় সেরকম আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে নিউ মার্কেটে কিছু না পাওয়া গেলে নিউ মার্কেটে চলো খাবার জিনিসের সামগ্রী সেও যা দরকার সমস্ত কিছু পাওয়া যায় নিউ মার্কেটে কেক বানাবার সামগ্রী যখন এখন তো সব জায়গায় পাওয়া যায় ছোটবেলায় আমরা দেখতাম সমস্ত কিছু নিউ মার্কেটে এখনও সেই নিউ মার্কেট কিন্তু নিউ মার্কেটই আছে যা কোথাও পাওয়া যায়না সেটা কিন্তু নিউ মার্কেটে পাওয়া যায় খাওয়ার সামগ্রী সন্ধ্যেবেলায় তো ভরে যায় খাওয়ার দোকানে সমস্ত কিছু হয়